হ্যাঁ আমি রাতে পাখি দেখেছি আমরা তো শহরে থাকি আমাদের ছোটোবেলাতে আমরা গ্রামে থাকতাম এবং গ্রামে অনেকবার গ্রামের বাড়ি থেকে আমরা গ্রামে এবং শহরে আমরা তো শহরে থাকি মাঝে মাঝে গ্রামে বেড়াতে যাই এবং একদিন রাতে আমরা বন্ধুবান্ধব মিলে সবাই মিলে আমরা গ্রামে ঘুরতে বেরোই এবং সেখানে আমরা প্যাঁচা দেখি প্যাঁচা দেখতে আমরা বেরিয়েছিলাম এবং প্যাঁচা দেখি প্যাঁচাকে তো নিশাচার প্রাণী বলা হয় এবং প্যাঁচা ওরা রাতেই চলাফরা করে ওরা তো দিনেরবলা প্যাঁচারা বেরোয় না এবং দিনে রাতেই বেরোয় এবং প্যাঁচা আলট্রাভায়োলেট যে সাউন্ড তার মধ্যে শিকার ধরে এবং প্যাঁচার চোখ খুব বিড়াল ছানার মতো বাচ্চাকে এবং প্যাঁচারা তো ইঁদুর খায় বিভিন্ন রকমের কীট পতঙ্গ খেয়ে থাকে প্যাঁচা দেখতে খুবই সুন্দর এবং প্যাঁচাকে প্যাঁচা বা বাচ্চারা প্যাঁচার দিয়ে এবং প্যাঁচারা বিভিন্ন রকম গাছে বসে এবং প্যাঁচা মাঝে মাঝে প্যাঁচা বৈদ্যুতিক যে তারগুলো আছে তাতে বসে প্যাঁচাগুলো অনেক সময় বিদ্যুতের শক লেগে মারা যায় এবং প্যাঁচা অনেক সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আমরা লাইট মেরে প্যাঁচা দেখতে পাই এবং বাড়িতে গভীর রাতে প্যাঁচা খুব চলাচল করে গাছে গাছে বসে এবং প্যাঁচা বাসা করে বাচ্চা তোলে খুবই সুন্দর দেখতে প্যাঁচা বিড়ালের মতন চোখ প্যাঁচা